ভ্রমণের সময়ে কোনো সাংস্কৃতিক শখ আমি অনুভব করিনি কিন্তু আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি পুরী গিয়েছিলাম পুরী যাওয়ার সময় আমার একটাই অসুবিধা হয়েছিল খড়গপুর স্টেশনে আমি যখন ট্রেন ধরি তখন কিন্তু ট্রেন আস মানে প্ল্যাটফর্মে আসতে লেট করেছিল এ জন্য তখন আমার মনে কিন্তু বিভিন্ন রকমের চিন্তা হচ্ছিল শখ হচ্ছিলো যে ট্রেন কী হচ্ছে আবার কোনো অন্য প্ল্যাটফর্মে চলে গেলো না কি এই জন্য আমি কিন্তু যদিও আমি মোবাইল লোকেশানে দেখছিলাম যে ট্রেন আসছে কিন্তু তাও একটা মনের মধ্যে শখ হচ্ছিলো কিন্তু সেটা হলেও ট্রেনটা কুড়ি মিনিট পঁচিশ মিনিট লেট এলেও কিন্তু সেই প্ল্যাটফর্মে এসেছিলো এইটার জন্যে আমার একটু শখ হয়েছিলো কিন্তু শখ হলেও তেমন কিছু হয়নি কিন্তু একটা নিজের মধ্যে একটা চিন্তা হচ্ছিলো যে কী হয় কী হয় আর আমি যে পুরীতে গিয়ে পৌঁছালাম তারপরে সেখানে দেখতে পেললাম সেখানে বাঙালির সংখ্যাই বেশি পুরীটাতে বাঙালির সংখ্যা বেশি ওখানের খাবারদাবার পুরীর সি বিচে কী বলবো সি বিচটা সি বিচে যে বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকম মাছের খাবার মাছের পদ বিভিন্ন রকম কী বলবো বাঙালিয়ান ফুড সবই আছে তাছাড়া ওখানের একটা প্রচলিত খাবার ওখানের পাখিয়ালা বাাসি ভাতটা ওখানে ওরা কিন্তু খায় এইটাই দেখলাম যে নতুন জিনিস এবং এমনকি বাসি ভাত ওদের বিভিন্ন হোটেলেও পাওয়া যায় যেখানে বড়ো বড়ো কী বলবো বড়ো বড়ো লোকরা যেখানে খাওয়া দাওয়া করে সে হোটেলেও পাওয়া যায় এটাই অভিজ্ঞতা আমার